পশ্চিম বর্ধমান জেলার বিনোদনমূলক বিকল্পগুলি হল পার্ক থিয়েটার সাংস্কৃতিক মঞ্চ এগুলি পার্কের মধ্যে যেমন শতাব্দী পার্ক নেহেরু পার্ক গুঞ্জন পার্ক শতাব্দী পার্ক হচ্ছে শিশু উদ্যান সেখানে শিশুরা গিয়ে খেলাধুলা করতে পারে এখন তো খেলাধুলার সেরকম কোনো আর জায়গা হয় নি তাই শিশুরা পার্কে গিয়ে খেলতে পারে নেহেরু পার্কে সবাই যে যাওয়া আসা করি আমরা পিকনিক করি তো হ্যাঁ পার্কে একটা পরিচর্যার জন্য একটা মূল্য নির্ধারণ করা হয়ে থাকে সেই মূল্যটি নেওয়া হয় পার্কের পরিচর্যার জন্য তাছাড়া কিছু কিছু সরকার তরফ থেকে পার্ক আছে তো সেই পার্কগুলি একদম বিনামূল্যে বাচ্চারা খেলাধুলা করতে পারে থিয়েটারের মধ্যে আইনক্স কার্নিভাল এসব রয়েছে সেখানে আমরা গিয়ে সিনেমা দেখে আসতে পারি এই থিয়েটারগুলিতে অনেক রকমের সিনেমাই হয় বাংলা সিনেমা হয় হিন্দি হয় ইংরাজি হয় বা নতুন যে সিনেমাগুলি এসেছে যেইগুলো রিলিস হয়েছে সেগুলিও এই থিয়েটারে দেখানো হয় এছাড়া সাংস্কৃতিক যে মঞ্চগুলি রয়েছে রবীন্দ্র ভবন ভারতী ভবন যারা সাংস্কৃতিক জগতের মানুষ সাংস্কৃতিকে ভালোবাসে তাদের জন্য রয়েছে এই মঞ্চগুলি তারা সেখানে গিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করে আসতে পারে রবীন্দ্রজয়ন্তী নজরুলজয়ন্তী রবীন্দ্র নজরুল সন্ধ্যা বর্ষবরণ এগুলি সব ওই সাংস্কৃতিক হলেই হয় এছাড়াও আমাদের কার্নিভাল সিনেমা তো রয়েছেই তাছাড়া দেউল পার্ক রয়েছে